শিক্ষার্থীরা আমাদের এখানে সাধারণ জায়গায় উচ্চ বিদ্যালয় না থাকার কারণে অন্যান্য ভাবেই শহরের স্কুল বা উচ্চ বিদ্যালয়ে যেতে হয় তাদের জন্য নিয়মিত বাসের ব্যবস্থা রয়েছে নিয়মিত বাস থাকলেও এখানে রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় ঠিক সময়ে বাস পাওয়া যায় না প্রত্যেক দিন সব বাস থাকে না তাই অনেক শিক্ষার্থীর প্রত্যেক দিন স্কুল যাওয়া সম্ভব হয়ে ওঠে না এবং ভালো মানের প্রাথমিক শিক্ষা পাওয়া এখানে খুবই পরিমাণ কঠিন কারণ এখানের প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো নয় অর্থনৈতিক অবস্থার দিক থেকে তো খুবই খারাপ কারণ এখানের মানুষ অত্যন্ত গরিব অর্থনীতি খুবই খারাপ তাই এখানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাও অতটা উন্নত লাভ করতে পারে নি এখানে পড়াশুনো করার জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সমস্ত ছাত্রছাত্রীদের কারণ এখানের অর্থনীতির অবস্থা ঠিক যেমন খারাপ এখানে শিক্ষা ব্যবস্থাও ঠিক ততটাই খারাপ কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় কোন কিছু উন্নতি হওয়ার জন্য আগে আমাদের সর্ব প্রথম প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তবেই আমাদের সব দিক ব্যবস্থাই উন্নতি লাভ করতে পারে কিন্তু যেখানে যোগাযোগ ব্যবস্থাই খারাপ অন্যান্য ব্যবস্থা কি করে উন্নতি লাভ করবে যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য আমাদের এখানে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল যেতে পারে না স্কুল যদিও বা পৌঁছে যেতে পারে প্রাইভেট যে টিউশনের ব্যবস্থা হয় প্রাইভেট টিউশন ছাড়া তো এখন স্কুলের পড়ানোতে ভালো রেজাল্ট করা সম্ভব নয় প্রাইভেট টিউশনের জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষক মহাশয় পাওয়া যায় না শিক্ষক মহাশয় পাওয়া গেলেও তার বাড়ি গিয়ে পড়তে যেতে হয় তার বাড়িতে যাওয়ার জন্য অর্থনীতি ভালো হতে হয় তার বাড়িতে গিয়ে পড়াশুনা করতে গেলেও অনেক পরিমাণ খরচা হয়ে থাকে শিক্ষার্থীদের কারণ তার বাড়িতে যেতে গেলে যে গাড়ি ভাড়া লাগে সে গাড়ি ভাড়াটা আমাদের প্রতিনিয়ত দিতে হয় এবং উচ্চ বিদ্যালয়ে যেতে গেলেও অনেক মুখোমুখি পড়তে হয় নতুন নতুন চ্যালেঞ্জের ছাত্রছাত্রীদের তাই এখানে শিক্ষার মান পাওয়া অনেকটাই খুবই কঠিন বলে আমি মনে করে থাকি